আমি একটি যামিনী রায়ের আর্ট করেছিলাম যেখানে এক মা তার পুত্রকে কোলে নিয়ে আছে এটি যখন আঁকি আঁকার সময় তো কিছু বুঝতে পারা যায় না যখন এঁকে পড়ে যখন আমি পুরো ছবিটি তুলে ধরেছি তখনই আমি দেখতে পাই যে এক মায়ের মমতা যেটি দিয়ে আমার মায়ের প্রতি যে ভালোবাসা বা আমার মা যেভাবে আমাকে আগলে রেখেছে সের একটি প্রতিচ্ছবি আমি সেখানে দেখতে পেয়েছি খুবই আঁকাটার পর আমি খুবই এক আনন্দ লাভ করেছিলাম যে আমি এত সুন্দর একটা ড্রয়িং করে নিয়েছি নিজের কল্পনা থেকে সেটি যামিনী রায়ের থিমটি হলে পরেও আমি সেটি নিজের কল্পনাতে করেছিলাম এক মায়ের মমতা বা আমরা যে পরবর্তীকালে মায়ের ইসে যাবো আমরা প্রত্যেক নারীই তো মায়েরই প্রতিচ্ছবি তাই এই মা সন্তানের প্রতিচ্ছবিটি তুলে ধরে আমার বেশ এক আনন্দ লাভ হয়েছিল সেখানে যে একটা মায়ের ভালোবাসা থেকে যে ভালোবাসাটার আগে আর কিচ্ছু কোন ভালোবাসা নয় সেই ভালবাসাটা আমি সেই অর্থটা সেই গভীরে যেয়ে পড়ে আমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম আমি এই জন্য খুবই আনন্দিত